আমার বাগানে অনেক রকমের ফুল এবং ফলের গাছ আছে ফুলগুলি আমি প্রতিনিয়ত আমার ঠাকুর পূজার কাজে ব্যবহার করি এছাড়াও আমি কোনোকিছু অনুষ্ঠান হলে আমি ওই ফুল তুলি এবং সেই ফুল দিয়েই পূজা অর্চনা করা হয় এবং যেসব ফলের গাছ আছে যেমন আমার বাগানে পেঁপে কলা আম লিচু এই ধরনের কিছু নারকেল কিছু ফলের গাছ আছে এবং এবছর যেমন আমগাছে খুব ফলন হয়েছে আমের ফলন সেই আমগুলো খেতেও খুব মিষ্টি এবং দেখতেও খুব সুন্দর লাগছে সেইগুলো আমাদের প্রতিনিয়ত পাড়া হয় এবং পেঁপে ওইগুলোও দেখতেও খুব ভালো লাগে এবং খেতেও খুব মিষ্টি হয়